ভারতের সরকারি ভাষা হিন্দি আসলে এটা রাষ্ট্রভাষা হিসাবেই এখন প্রচার হয়েছে তো হিন্দি ভাষাটা আমাদের ভারতবর্ষে সর্বত্রই ব্যবহার করা হয়ে থাকে আমরা যেখানেই যাই সেখানে সাধারণত অন্য মানুষের সাথে আমরা কথা বলে থাকি হিন্দিতে কিন্তু ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ আরেকটা হচ্ছে আসাম ছাড়া আমরা অন্যান্য জায়গায় সেরকম অর্থে বাংলাটা অন্যের সাথে কথা বলে উঠতে পারি না তো সেই জন্য এখানে আমাদের একটা ভাষাগত একটা অসুবিধা হয়ে থাকে তো সেই জন্য হিন্দি এবং বাংলার মধ্যে একটা তুলনা হয়ে উঠেছে ভারতবর্ষের মধ্যে